আমার নদীয়া জেলার সংবাদপত্রের মেলায় সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয় তার কারণ সংবাদপত্রের মেলায় যদি না সামাজিক আর সাংস্কৃতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তাহলে সেই সংবাদপত্রের গুরুত্ব কমে যায় তার কারণ মানুষের জীবন সব কিছু নিয়েই তো সামাজিক আর সাংস্কৃতিক এই বিষয়গুলি সেই জন্য সংবাদপত্রের মেলায় সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলি নিয়ে খুব ভালো করে আলোচনা করা হয় তার কারণ তাহলে সে সংবাদপত্র পড়তে মানুষ ভালোওবাসবে আর মানুষ যতো এই সংবাদপত্র পড়বে তত মানুষের চেতনা ও বিকাশ উন্নতি হবে এবং সেই সংবাদপত্রটি মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে সেই জন্য আমাদের এই জেলার সংবাদপত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলি খুব ভালোভাবেই আলোচনা করা হয় তাতে খারাপ ভালো মন্দ সবই থাকে কিন্তু খবরের কাগজে তো সত্যটাই তো যাচাই করতে হয় না সেই জন্য সত্যটাই আমাদের সংবাদপত্রের মেলাতে দেয়া থাকে সেটা সামাজিকই হোক আর সাংস্কৃতিক হোক দুটোই তো মানুষের জীবন চলো জীবন নিয়েই তো তৈরি সেই জন্য আমাদের এই সংবাদপত্রের মেলায় সামাজিক আর সাংস্কৃতিক বিষয়গুলি খুব ভালোভাবে আলোচনা করা হয় আর এগুলি পড়ে মানুষ খুব ভালোও লাগে আর খারাপ যদি থাকে সেটাও সেই সংবাদপত্রের মেলায় দেওয়া থাকে সেই জন্য আমাদের এই সংবাদপত্রকে এখানকার মানুষ খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ে এবং তার সম্পর্কে খুব ভালোভাবেই মানুষ তার তথ্য তার সামাজিক ও সাংস্কৃতিক সব বিষয়গুলি খুব ভালোভাবে আলোচনা করা হয়